হ্যাঁ বলুন হ্যাঁ কেন দেখাতে পারব না দেখাতে পারবো ওখানে কি ছিন্নমস্তার কালী আছে পোড়ামাটির জিনিস আছে হাতের তৈরি তাঁত শিল্প আছে টেরাকোটার মন্দির আছে অনেক কিছুই আছে আর যে যে জায়গাগুলা যাবেন তাহলে আমি নিয়ে যাবো ওখানে টোটো আছে টোটোয় করে ঘুরিয়ে দেবো আপনি তাহলে আসুন আমি টোটোয় করে নিয়ে যাবো কত টাকা খুব বেশি নেয় পঞ্চাশ টাকার মধ্যে ঘোরানো হয়ে যাবে তাহলে আপনি আসুন আগে সব কিছু দেখানা ভালো দেখার জায়গা আছে ভালো পরিবেশও ভালো দেখানাও যাবে ভালো দেখতে ভালো লাগবে তো মন্দির তন্দির তাহলে আপনি আসুন আমি টোটোয় করে দেখিয়ে দেবো হ্যাঁ দশ বারো জন ওই তো পাঁচ সাতশো টাকার মধ্যে হয়ে যাবে তাহলে আমি হ্যাঁ থাকার জায়গা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবই আছে আপনার অসুবিধা কিছু হবে না আপনি আসুন না সবই দেখতে খুব ভালো পরিবেশও ভালো জায়গাও ভালো সব কিছু দেখার মতনও আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই ওর মধ্যেই পড়ে অসুবিধার কিছু হবে না তাহলে আপনারা কবে আসছেন

তাহলে আসুন সবাই দেখছি আমি টোটোর যানবাহনের ব্যবস্থা তো আছে টোটো আছে যাতায়াতের অসুবিধা তো কিছু নেই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ